হ্যাঁ আমি একজন মাঝবয়সী গোষ্ঠীর এবং একজন একজন যারা বয়স্ক যারা তরুণ বয়সী যারা যা চায় সবকিছু বজায় রাখার চেষ্টা করে এই যে এই যে বয়সী লোকগুলো আছে বা এই সমস্ত বয়সের যে মানুষগুলো আছে তারা খুবই ভালো তারা উভয় প্রজন্মে যারা বোঝে যে ব্যাপারটা কী দুই দুটো গোষ্ঠীর মধ্যে তারা সবকিছুভাবে আলোচনা করতে পারে বা তারা সবকিছুভাবে এগিয়ে নিয়ে যেতে পারে